পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু সাধারণ ভুল ধারণা বা স্টোরি টাইপগুলি বা পর্যটকদের থাকতে পারে যেগুলি হল বাইরে থেকে আসা পর্যটকরা ঘুরতে এসে ভালো থাকার জায়গা পাবে কিনা সেটা নিয়ে তাদের মনে একটা দ্বন্দ্ব শুরু হয় তাছাড়াও খাবারদাবার ঠিক পাবে কিনা তার কথা ভেবেও এখানকার সাধারণ মানুষ কেমন হবে এখানে ঘুরতে যাওয়ার সময় কোনো অসুবিধা হবে কিনা এই ভেবে নিয়ে নানান ভুল ধারণা পর্যটকদের মনে থাকতে পারে সব দেশের সংস্কৃতি আবহাওয়া পোশাক খাবারদাবার একই রকমের হয় না এই ভেবেও পর্যটকদের মনে ভুল ধারণা তৈরি হয় সবার আগে তাদের এই ধারণা আমাদের ভুল প্রমাণ করতে হবে তারা যেন এই দেশে এসে নিজের দেশের মতোই ভাবতে পারে তার ব্যবস্থা করতে হবে যেমন তাদের আতিথ্যের কোন ত্রুটি না থাকে আমাদের সেইদিকে নজর দিতে হবে এবং তাদের নিরাপত্তার দিকেও আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এই ভাবেই তাদের ভুল ধারণা দূর করা সম্ভব হবে